আমরা ভ্রমণপ্রিয় বাঙালি আমাদের নানান সময়ে নানান জায়গায় আমরা ভ্রমণ করে থাকি এরই মধ্যে আমার ভালো লাগা উল্লেখযোগ্য ভ্রমণ স্থান হল এভারেস্ট আমরা যখন এভারেস্টে গিয়েছিলাম তখন আমরা নিয়ে গিয়েছিলাম নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রী যেমন একটা টেন্ট খাওয়ার এবং আমি যেহেতু মোবাইল ইউজ করি মোবাইল চার্জার এবং নানান ধরনের মোবাইলের স্রামগ্রী নিয়ে গিয়েছিলাম এবং পানীয় জলও নিয়ে যেতে হয়েছিল এবং শুকনো খাবার সেখানে আমরা এভারেস্টে ট্রেকিং করেছিলাম এভারেস্ট চড়ার চেষ্টা করেছিলাম যদিও পারিনি সেহেতু আমরা ট্রেকিং করার জন্য নিয়ে গিয়েছিলাম দড়ি একটা হুক এবং আরও কিছু বেল্ট জাতীয় জিনিসপত্র সেখানে আমরা ট্রেকিং করেছিলাম প্রায় দু দিন খুব মজা হয়েছিল সেখানে আমরা খেলাধূলা করার চেষ্টা করেছিলাম খেলাধূলা করতে পারিনি ঠিকমতো কিন্তু আমরা ট্রেকিং করেছিলাম ট্রেকিংটা খুব মজা এসেছিল এবং আমার বন্ধু গণেরও আরও খুব মজা হয়েছিল